এই অঞ্চলে রান্না করা হয় তার মধ্যে ঐতিহ্যবাহী রান্না হলো বিরিয়ানি যেটা অনেক পুরোনো সময় থেকে রান্না করে চলে আসছে মুসলিমদের বিরিয়ানি তো চলেই এখন হিন্দু শিখ জৈন খ্রিস্টান সবার বাড়িতেই রান্না হচ্ছে এবং প্রতিটা জায়গায় জায়গায় ছোটো ছোটো বিরিয়ানি স্টল খুলেছে এছাড়া ঐতিহ্যবাহী রান্নার মধ্যে হচ্ছে মোগলাই ডিমের তরকা পরোটা আলুর পরোঠা এগুলো সব হচ্ছে ঐতিহ্যবাহী খাবার যেগুলো রান্না হয় আলুর পরোঠাতে প্রথমে আলু সেদ্ধ করে নিয়ে তার খেতে মশলা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটা পুর বানানো হয় সেই পুরটাকে আটার গোলা বানিয়ে তার মধ্যে ভরে দিয়ে বেলে তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে ভেজে নিলেই একটা আলুর পরোঠা তৈরি হয়ে যায় এছাড়া হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির জন্য হায়দ্রাবাদী বিরিয়ানির চাল বা কোনো বিরিয়ানির চাল নিয়ে তা সেটিকে জলে ভিজিয়ে রাখতে হয় এবং যারা মাংস বিরিয়ানি খায় তাদের জন্য মাংস যারা ডিমের খায় তারা ডিম এবং সবজি এগুলো আলাদা করে রান্না করে নিতে হয় ভালো করে মশলা দিয়ে রান্না করতে হয় আর কষে নিয়ে সেটা আলাদা করে রাখতে হয় এবং আলু সিদ্ধ করে সেটাকে রঙ দিয়ে একটু কমলা রঙ দিয়ে সেটাকে ভেজে নিয়ে রাখতে হয় তারপরে চালটা সিদ্ধ করে নিয়ে সত্তর পারসেন্ট সিদ্ধ করে তার মধ্যে ওই মাংস ডিম বা সবজি কষাটা দিতে হয় আর ওই ভাজা আলু দিতে হয় তার উপর একটু আতর গোলাপ জল বিরিয়ানির মশলা ইত্যাদি দিয়ে আর একটু হলুদের ফুড কালার দিয়ে সেটাকে মিক্স করে নিয়ে এবং উপর থেকে একটু ঘি দিয়ে দিলেই তৈরি হয়ে যায় বিরিয়ানি বিরিয়ানি একটি ঐতিহ্যবাহী খাবার